আমি পুরুলিয়ার এম বাজার থেকে একটি বিছানার চাদর কিনেছিলাম বিছানার চাদরটি দেখে বেশ ভালোই মনে হয়েছিলো সুতির এবং গরমে ও সেখানে শুয়ে থাকতে কিন্তু বেশ আরামদায়ক বেশ ভালো ছিলো চাদরটির রঙ